হ্যাঁ আমি ভ্রমণের সমায় সাংস্কৃতিক শখ এগুলো অনুভব করতে পারি এই অভিজ্ঞতাটা কী বলুন তো একাধারে সাজ সংস্কৃতি এবং ইতিহাসের একটা সংমিশ্রণও হতে পারে উদাহরণস্বরূপ যেমন ধরুন আপনি কোনো জায়গায় বা কোনো নতুন স্থানে গেছেন সেই জায়গার খাবার টেস্ট করলেন ঐতিহ্যবাহী কোনো শিল্পকলা দেখলেন বা ভাষা লোক সংস্কৃতি এগুলো কিন্তু জানার চেষ্টা করতে পারেন এগুলো আমি করি আর আমার খুব ভালো লাগে কোনো কিছুর ব্যাপারে মানে নতুন কিছু দেখলে সেটার ব্যাপারে আরও জানতে যেমন আমি এই রিসেন্টলি মানে রিসেন্টলি বলবো না আমরা বরাবরই মানে একটু পাহাড়প্রেমী মানুষ তো আমরা দার্জিলিং যেয়েই থাকি দার্জিলিং সিকিম এগুলো আমাদের ঘোরা হয়েছে তো দা অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু দার্জিলিঙের চায়ের যে একটা স্বাদ সেটা কিন্তু আমরা অন্য জায়গায় পাবো না এটা কিন্তু একদম সত্যি কথা সেরকমভাবে ভারতের আরও অনেক জায়গায় গেলে সেখানের স্থানীয় খাবার আপনাদের মন জয় করবে এটা কিন্তু একশোবার যেমন বাঁকুড়ায় গেলে আপনি বাঁকুড়ার যে চপ হয় স্পেশাল চপ সেটা কিন্তু আপনি কলকাতায় পাবেন না তো এই রকম আরও অনেক কিছু রয়েছে বা নাচ সংস্কৃতি উপভোগ করার যে ব্যাপার সেটাও কিন্তু ভীষণভাবেই মানে মানে আলাদাভাবেই মানে আপনার মনে একটা ছাপ তৈরি করতে পারে তো যেমন ধরুন আবার রয়েছে যেমন বাঁকুড়ায় পোড়ামাটির শিল্প মানে শিল্পকলার দিক থেকে যদি দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনার নলেজের মধ্যে থাকলে আপনার সাংস্কৃতিক জ্ঞানটাও আরও বাড়বে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এইগুলো জিনিসগুলো আমি কালেক্ট করতে ভীষণ পছন্দ করি তো সাংস্কিতিক শখটা আমার মনের মধ্যে সত্যিই একটা মানে একটা আলাদা জায়গায় এফেক্ট করে যেটা আমার খুব কাজে লাগে আর এছাড়াও আবার কী বলুন তো যেসব জায়গাগুলোতে যাবো সেই জায়গাদে স্থানীয় মানুষের সাথে কথোপকথন করে আর তাদের জীবনযাত্রা মানে কীরকমভাবে তারা থাকে অংশগ্রহণ তাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা এই জিনিসগুলো মানে আবার শুনলে জানলে কী বলুন তো আমাদের নিজেদের গভীরতাও মানে নলেজের সাংস্কৃতিক যে নলেজ সেই অভিজ্ঞতাটাও আরও অনেক বেশি দৃহ হয় তো সেই ক্ষেত্রে আর কি খুব ভালো এই জিনিসটা আর আমার খুব ভালো লেগেছে